না আমি কখনই মনে করি না যে রান্না করা হল শুধুমাত্র মহিলাদের কাজ একটা পরিবারে বসবাস করার জন্য পুরুষ মহিলা উভয়কেই কিন্তু রান্নার কাজে সাহায্য করতে হবে মহিলাটি অর্থাৎ যে বউটি বাড়িতে বিয়ে করে নিয়ে আসেন তাকে কি বলা হয় যে শুধুমাত্র রান্না করার জন্য তাকে বাড়িতে নিয়ে আসছেন বা যখন কোনো পুরুষকে আপনি বলে বিয়ে করেন তখন পুরুষকেও শুধুমাত্র বলে হয় না সে শুধুমাত্র বাইরের কাজ এবং তার যে নিত্যকাজ তা নিয়ে থাকবে বাড়ির কোনো কাজে সে হস্তক্ষেপ করতে পারবে না এ জন্য আমার মনা মনে হয় যে রান্না করা পুরুষ মহিলাদের উভয়েরই কাজ সময়ে অসময়ে একে অপরের পাশে দাঁড়ানো না হলে সংসার এগোবে কীভাবে আর আমার পরিবারে যদি বলেন পুরুষেরা রান্না না আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি দেখে এসেছি আমার বাবাকে রান্নার কাজ করতে আমার মায়ের যে কোনো সময়ে অসময়ে এছাড়া আমার বাবা জোর করে গিয়ে কিন্তু রান্না ঘরে ঢুকে মায়ের রান্নাতে সাহায্য করতেন এবং আমার বাবার রান্না কিন্তু ভীষণ ভালো এই জায়গা থেকে আমার মনে হয় পুরুষ মহিলা উভয়কেই কিন্তু রান্না করাটা প্রয়োজন তাদের কখন কোথায় কীভাবে প্রয়োজন পরে একে অপরের সাথে সাহায্য করতে বা রান্না করতে আগের থেকে শিখে রাখাটা কিন্তু বাঞ্ছনীয়